ভারতের বিভিন্ন স সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব এবং ছুটির দিনগুলি বিভিন্নভাবে রয়েছে এবং সেগুলি বিভিন্নভাবে উদযাপন করা হয় ভারতের বেশ কিছু ছুটির দিন হলো পনরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন এছাড়াও দুর্গা পুজো এও এছাড়াও বিভিন্নভাবে রয়েছে সরস্বতী পুজো মে দিবস বিভিন্নভাবে এ আরো অন্যান্য বিভিন্ন ছুটির দিন রয়েছে নতুন বাংলা নববর্ষ ইংরেজি নববর্ষ বড়দিন নানক জয়ন্তী রামনবমী জন্মাষ্টমী প্রভৃতিভাবে রয়েছে এই ছুটির দিনগুলি বিভিন্নভাবে উদযাপন করা হয় স্কুলে বিভিন্ন স্কুলে বিভিন্নভাবে প স্বাধীনতা দিবস এবা এছাড়া প্রজাতন্ত্র দিবস ও অন্যান্য বিভিন্ন মে দিবস ইত্যাদি পালন করা হয় এবং এছাড়াও দুর্গা বিভিন্ন স্কুলে সরস্বতী পুজো ইত্যাদি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানও পালন করা হয় বিভিন্ন অফিস আদালত ও অন্যান্য ক্ষেত্রে জাতীয় দিবসগুলি পালন করা হয় প্রায় সমস্ত অফিসেই এই জাতীয় দেশের বা দেশপ্রেম প্রেমের বিষয়গুলি পালন করা হয় তাই এই ছুটির দিনগুলি বিভি যথেষ্ট ভালোভাবেই উদযাপন করা হয় এবং সেগুলি তে সকল সরকারি ও বেসরকারি কর্মচারীদের ছুটি থাকে